জলপাইগুড়ি জেলার প্রধান ও সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যগুলি হলো ভাষা এখানের ভাষা হলো বাংলা ভাষা এখানে সবাই বাংলা ভাষাতেই কথা বলে থাকে এর ধর্ম এখানের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে থাকে হিন্দু উ এবং মুসলিম সব ধর্মের মানুষই কিন্তু এখানে থাকে আর হচ্চে মানুষ এখানে বিভিন্ন ধর্মীয় রীতিতে নিয়োজিত হ্যাঁ এখানে যে ধর্মের মানুষ উষ যেই ধর্মের মানুষ সে ধর্মের নিশ্চয়ই আলাদা আলাদা নিয়ম রীতি সব কিছুই রয়েছে তাই যে যার ধর্মের নিয়ম রীতিতে কিন্তু নিয়োজিত থাকতে ভালোবাসে একজন বিদেশির কাছে আমি আমার ঐতিহ্য বা সংস্কৃতি বর্ননা করতে এ যেমন আমি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু একজন বিদেশিদের থেকে কিন্তু আলাদা অবশ্যই হবে এবং তাদের ঐতিহ্যও কিন্তু আমাদের থেকে আলাদা হবে